আমাদের এখানে বড়ো মাছ বলতে আমরা যেহেতু শহর এলাকার দিকে বাস করি বড়ো না মোটামুটি ছোটো খাঁটো পুকুর যা থাকে সেখানে পুকুর একবার পুকুর ছেঁচে আমাদের তো যেহেতু মাছটা আমাদের ফেলা ছিলো না তাই জন্য ধারণার বাইরে ছিলো একবার একটা খুব বড়ো শোল মাছ পেয়েছিলাম সেই মাছটা যেহেতু অনেক বড়ো মাছ ওই জন্য আমার ছেলে বলেছিলো মা এই মাছটা বিক্রি হবে না এইটা আমরা ঘরে খাওয়া দাওয়া করবো যেহেতু অনেক বড়ো মাছ কিনতে গেলে তো অনেক দাম আর শোল মাছের ভীষণ দাম থাকে সেই হিসাবে একবার খেয়েছিলাম আর একবার তো বর্ষায় পুরো পুকুর ভর্তি জল হয়ে গিয়েছিলো পুকুর ডুবে গিয়েছিলো যাওয়ার পরে শোল মাাস সাধারণত বেশি লাফিয়ে ওঠে তা একবার লাফিয়ে আমার পুকুরের পাশেই যেহেতু কল করা আছে কলের চাতাল করা ছিলো লাফিয়ে ওই চাতালে উঠেছিলো আমি একটা বস্তা যেহেতু বর্ষার সময় একটু পাটা মোছার জন্য একটা বস্তা একটু রাখ রাখা হয় সেই বস্তাটা নিয়ে চেপে ধরেছিলাম যেটা আমার কল্পনার বাইরে আমি এটা কোনো দিন আশা করিনি চেপে ধরে নিয়েছিলাম সেটাও বেশ অনেকটা বড়ো ছিলো জামাইপন ছিল ছেলেরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম আমি যে আমার জীবনে মাছ ধরবো আমি মাছ তো ধরতেই পারি না কোনো দিন কিন্তু ওই মাছটা যে আমি ধরেছিলাম সেটা আমার কল্পনার বাইরে ছিল আমার জীবনে এভাবে মাছ ধরবো কোনো দিন আমি তো কল্পনা করিনি আর যেহেতু হয়তো কোনোদিন পারাতামও না যেহেতু বর্ষায় পুকুর ভরে মাছটা লাফিয়ে উঠেছিলো বলে আমার দ্বারাই সম্ভব হয়েছিল